আমি আপনাদের এজেন্সি থেকে একটি ক্যাব বুক করেছিলাম পুরুলিয়ার গৌশালা থেকে টামলা যাওয়ার জন্য কিন্তু আমার লোকেশনটি ভুল দেওয়া হয়ে গিয়েছে আমি সঠিক অ্যাড্রেস দিতে পারিনি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী আমি পরবর্তীকালে পরিবর্তন করে যে অ্যাড্রেস দিয়েছিলাম সেই অ্যাড্রেসে ক্যাবটি এখনও পৌঁছয়নি আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি দয়া করে আপনি ক্যাবটি ক্যানসেল করে দিন